স্থানীয় কিছু শিক্ষা বা শেখার সুযোগ রয়েছে বলতে বেশ কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুরুলিয়ার বুকে রয়েছে বর্তমানে আরও বেশ কিছু বেড়ে উঠছে সেই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর থেকে আমরা বিভিন্ন ধরনের সংস্কৃতি যেমন নাচ গান ছবি আঁকা ইত্যাদি নানাধরনের কিছু শিখতে পারি কিছু কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেখান থেকে আমরা বর্তমান এই টেকনিকাল যুগে ডিজিটাল যুগে ডিজিটাল ইন্ডিয়ার যুগে আমরা সেগুলোর সেখান থেকে খুব বড়ো মাপের শিক্ষা গ্রহণ করতে পারি এছাড়াও আমাদের বর্তমানে পুরুলিয়াতে সদ্য মেডিকেল কলেজ হয়েছে দেবেন মাহাতো সদর হস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেটা হচ্ছে সদ্য মেডিকেল কলেজ হয়েছে সেখানে ডাক্তারি শেখার ও একটা পড়ারও সুযোগ বৃহত্তর স্বার্থে সরকার করে দিয়েছেন এছাড়াও বিভিন্ন ধরনের যে সরকারি বেসরকারি হাসপাতাল নার্সিংহোমগুলি রয়েছে যেখানে আমরা নার নার্সিংয়ের কোচিং বা ট্রেনিং করার জন্য বেশ কিছু সেরা ধরনের নার্সিংহোম খোলা হয়েছে সমস্ত কিছুর দিক থেকেই অনেক কিছুই রয়েছে শিক্ষা গ্রহণের জন্য